আমরা অনেক পশুপালন করে থাকি বাড়ির মধ্যে আমাদের বাড়িতেও হাঁস মুরগী গরু ইত্যাদি পশু আছে এবং আমরা গরুর সার থেকে কৃষি জমিতে সার দিই এবং সেটাতে ভালো চাষ হয় এবং এই গরু ইয়া খুব ছোটো জায়গার মধ্যেই থাকে সো সরকারি পরিকল্পনা হয়তো অনেকেই পেয়েছে কিন্তু আমরা সেভাবে হাঁসের মুরগির যে ছোটো ছোটো বাচ্চা সেভাবে কিছুই পায়নি কারণ আমরা সেভাবে কিছু সরকারের কাছ থেকে সাহায্য পাইনি অনেকেই পাই কিন্তু আমরা এখনও পাইনি এই পেশা আগে লক্ষ্য করে অনেক পরিকল্পনা গড়ে উঠতে পারে সরকারের ত সরকারের সেটা দেখা উচিত কিন্তু আমার এই পেশাটিকে আরও ভালো এবং সহজ করে তোলার জন্য একটি বড়ো জায়গা দরকার এবং সেই বড়ো জায়গার মধ্যে হাঁস মুরগি যাতে ভালোভাবে স্বাচ্ছন্দভাবে থাকতে পারে তার জন্যে একটা ভালো দেখাশোনার দরকার এবং ভালো উপযুক্ত যেমন তাদের রোগ ওু অসুখের প্রতি একটা রোগ অসুখের জন্য যে ওষুধ তাও যেমন সরকারের পাছ থেকে পায় সেসব সুপারিশ দেখা দরকার সরকারের